আমি যেই শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা প্রথমের দিকে রঙটাও খুব ভালো ছিল এমনিতে শাড়িটা খুব ভালো ছিল তাই খুব ভালো লাগছিল কিন্তু অনেকদিন কিছুদিন যাওয়ার পরে শাড়িটা দেখলাম যে রঙ উঠতে থাকল দুবার কেচেছিলাম মাত্র তাতেই দেখলাম রঙ উঠতে থাকল তারপর আরো বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলাম আস্তে আস্তে ধসে গেল শাড়িটা এত দাম দিয়ে এত সুন্দর রঙ দেখে কিনলাম কিন্তু শাড়িটা আমার বেশি দিন টিকলো না রঙও উঠে নষ্ট হয়ে গেল আবার শাড়িটা ধসে নষ্ট হয়ে গেল